নাগরিকদের সুরক্ষা ও সমাজের শান্তি বজায় রাখতে আইনি ব্যবস্থায় অনেক উন্নতি করতে হবে যেহেতু এখানে সমাজের শান্তি বজায় রাখা এবং নাগরিকদের সুরক্ষার জন্য তেমন কোনও আইন নেই যে আইনগুলো আছে সেগুলো খুবই দুর্বল মানুষ সেই দুর্বল আইনের জন্য ভালো সুযোগ উঠায় তারা আইনের পরোয়া করে না অনেক পরিমাণ অপরাধ করে অপরাধের হার অনেক পরিমাণে বাড়ছে ভারতে নাগরিকদের সুরক্ষার জন্য কঠিন কঠিন আইন দরকার যার জন্য যাতে নাগরিকদের কোনও অসুবিধা না হয় সমাজে শান্তি বজায় রাখতে হবে যে কোনও সময় দেখা যায় পাড়ায় পাড়ায় ঝগড়া লেগেই থাকে ঝামেলা লেগেই থাকে ছোটোখাটো বিষয় নিয়ে এ তার জন্য কঠিন আইন রাখা দরকার দেশে অপরাধের হার বৃদ্ধির বিষয়ে আমি এটাই মনে করি যে যদি আইনি ব্যবস্থা কঠিন হয় এবং সেটাকে প্রশাসন ভালোভাবে দেখে তাহলে এই অপরাধ কমতে পারে কিন্তু দেখা যায় যে প্রশাসন সেইভাবে অপরাধের দিকে এ লক্ষ্য রাখে না তারা মনে করে এগুলো ছোটো ছোটো অপরাধ কোনও ব্যাপার নয় এরকম চলতে থাকে আমরা একটা মোকাবিলা করতে পারি এইভাবে যে আমরা যতটা পারি শান্তি বজায় রাখার জন্য এগুলো কমাতে পারি ঝামেলা কমাতে পারি এ মানুষের মধ্যে হিংসা প্রতিহিংসা কমাতে পারি নিজেদের মধ্যে সচেতন হতে পারি একে অপরে সাহায্য করতে পারি এইভাবে আমাদেরকে অপরাধের ব্যাপার থেকে মোকারবিলা করতে হবে মানুষকে সাহায্য করাই হচ্ছে সবথেকে বড়ো উপকার